আমরা জানি ঋতু ছয় প্রকার তো বিভিন্ন ঋতুতে আমাদের এখানকার জলবায়ু বিভিন্ন রকম হয় মেন গ্রীষ্ম ঋতু গ্রীষ্ম ঋতুতে আমাদের এখানকার জলবায়ু প্রচুর গরম হয় বর্ষা ঋতুতে আমাদের এখানের জলবায়ুতে প্রচুর জলীয় বাষ্পকণা থাকার জন্য প্রচুর পরিমাণে বৃষ্টি হয় শরৎ ঋতুতে ঠিক হালকা বৃষ্টি ও হালকা গরমের অনুভূতি হয় হেমন্ত ঋতুতে হালকা ঠান্ডা ঠান্ডা ভাব থাকে শীত ঋতুতে প্রচুর পরিমাণে ঠান্ডা বা প্রচুর পরিমাণে শীত থাকে বসন্ত ঋতুতে ঠিক শীতের আগমনের পর বসন্ত ঋতুতে হালকা ঠান্ডা এবং মেঘলা আবহাওয়ার ইঙ্গিত পাওয়া যায়